আমি সমাজ মাধ্যম যেমন ইন্সটাগ্রাম ফেসবুক এসব জায়গায় অনেক সময় নাচের ভিডিও দিই ছোটো ছোটো ভিডিও শর্ট ভিডিও দিই আর তাছাড়া বড়ো বড়ো একটা পুরো গানের নাচ করেও দিই কারণ আমি নাচ করতে খুবই ভালোবাসি ছোটোবেলা থেকে আমি নাচের প্রতি খুব আগ্রহী তো আমি চেয়েছিলাম যাতে নাচটাই আমার জীবনে থাকুক কিন্তু সেটা হয় নি তাও আমি পুরোপুরি নাচটা ছাড়ি নি আমি নিজে বাড়িতে নাচ করি এবং এখন বিভিন্ন ধরণের ভিডিও উঠেছে যেমন ইন্সটাগ্রাম ফেসবুক এগুলোতে আমি নাচের ভিডিও ছাড়ি এবং অনেকে ভালোও বলে অনেকে খারাপও বলে আমার তাতে কিছু যায় আসে না কারণ আমি নাচ করতে ভালোবাসি আর নাচটা আমি ছেড়েও লোককে দেখাতে পেরেও আমি খুব খুশি থাকি এবং এটা করতে আমার খুবই মজা লাগে কেন না একজন ক্যামেরা ধরে আর আমি সুন্দর একটা ভঙ্গি করে আমি নাচ করি মাঝে মাঝে সেটা ছোটোও হয় মাঝে সেটা বড়োও হয়